ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসব হলো দুর্গা পূজা সম্প্রতি দুর্গা পূজাকে ইউনেস্কো থেকে হেরিটেজ তকমা দেওয়া হয়েছে দুর্গা পূজা পশ্চিমবঙ্গে বিরাট ধুমধাম করে আয়োজন করা হয় চার দিনের এই পূজায় প্রায় হাজার কোটি টাকার ব্যবসা হয় পশ্চিমবঙ্গ ছাড়াও অন্যান্য রাজ্যেও দুর্গা পূজা পালিত হয় এছাড়াও ছাব্বিশে জানুয়ারি সারা ভারতবর্ষ জুড়ে পতাকা উত্তোলনের মাধ্যমে এবং সৈনিকদের কুচকাওয়াজের মাধ্যমে সারা ভারতবর্ষে সাড়ম্বরের সাথে পালিত হয় এই দিন প্রধানমন্ত্রী লালকেল্লায় পতাকা উত্তোলন করেন এবং সেনা বিভাগে তাদের নানা রকম যুদ্ধের সরঞ্জাম প্রদর্শন করেন বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন এই দিনটি ভারতবর্ষে যুব দিবস হিসাবে পালিত হয় দোল ও হোলি উৎসব ভারতবর্ষে সমস্ত রাজ্যে পালিত হয় এই রঙের উৎসব আবালবৃদ্ধবনিতা সকলে মিলে এই উৎসব পালন করি দীপাবলি বা আলোর উৎসব সারা ভারতবর্ষে খুব ধুমধাম করে ও শ্রদ্ধার সাথে পূজা অর্চনার মাধ্যমে পালিত হইয়া থাকে এই দিন সন্ধ্যায় প্রত্যেক ঘরে ঘরে মাটির প্রদীপ জ্বালিয়ে পালিত হয় নানা ধরনের বাজি পোড়ানো হয় এই জন্য এই উৎসবকে আলোর উৎসব বলা হয়